হ্যাঁ আমার খাবারে অ্যালার্জি আছে যেমন বেগুনে অ্যালার্জি আছে চিংড়িতে অ্যালার্জি আছে এছাড়াও গোলমরিচে অ্যালার্জি আছে এবং পটলে অ্যালার্জি আছে এইগুলোতে আমার খেলেই মানে গায়ে চাকা চাকা দাগ বেরিয়ে যায় লাল লাল দাগ বেরিয়ে যায় মাঝে মাঝে এমনো হয় শ্বাসকষ্ট হয় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি এক দিন কি হয়েছে যে বাইরের যে ফাস্ট ফুড খাবারগুলো থাকে সেই বাইরের খাবারগুলো খেয়েছিলাম মোমো তো মোমো খাওয়ার ফলে মোমোর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলো এই গোলমরিচ গুঁড়ো খাওয়ার ফলে আমার মানে এতোটা কষ্ট হচ্ছিলো গোলমরিচে যে এতোটা মানে এতোটাভাবে কষ্ট হয় সেটা আমি জানতাম না যে অ্যালার্জি আছে তারপর ডক্টরের কাছে কনসাল্ট করি তখন ডক্টর বলেন যে যে না এই রকম তোমার গোলমরিচে অ্যালার্জি আছে তো গোলমরিচ খেয়েছো সেই জন্য তোমার এই রকম অসুবিধা হচ্ছে কি হয়েছিলো কি তো মোমোটা খাওয়ার পর কিছুক্ষণ পর মানে পাঁচ মিনিট পর আমার এতোটা শ্বাসকষ্ট হচ্ছিলো চোখগুলো লাল লাল হয়ে গেছিলো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো তো সেই সময় শ্বাসকষ্ট হওয়ার সময় কিছু খেতে পাচ্ছিলাম না যদি আমি জল খেতাম তো সেই জলটা আমার ফুসফুসের মধ্যে চলে যেতো সেক্ষেত্রে আমার ক্ষতি হতো তো আমি ওই কোনোভাবেই কষ্ট মানে ফ্যানের তলায় বসে ফ্যানের হাওয়া খেয়ে কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে সুস্থ বোধ করি যদি আমি গোলমরিচটা বেশি খেয়ে ফেলতাম সেক্ষেত্রে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতো তো এই ধরনের খাবারগুলো আমার অ্যালার্জি আছে তো এই ধরনের খাবারগুলো যতোটা পরিমাণ এড়িয়ে চলা যায় সেটা আমি চেষ্টা করি এছাড়া এই ধরনের খাবারগুলো এই যেমন এই গোলমরিচ বেগুন টেগুন এগুলো যখন আমি রান্নার মধ্যে যেন যতোটা না দিতে হয় ততোটাই আমি মানে এড়িয়ে চলি যে যেন না এই এই জিনিসগুলো রান্নার মধ্যে না পড়ে এই রান্নাতে যেন এইগুলো না দিয়ে রান্নাটা ভালোভাবে কীভাবে করা যায় এগুলো না খেয়ে মানে আর যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো খেয়ে থাকা যায় এছাড়াও গোলমরিচটা একদম মানে বাদ দিয়ে কীভাবে রান্না করে সেটাকে খাওয়া যায় যাতে আমার না কোনো অসুবিধা হয়